হ্যালো হ্যাঁ দিদি দুধওয়ালা দিদি বলছেন আমি ওই জংশন থেকে একজন বলছিলাম আমি আমার পাশের বাড়ির এক দিদির কাছ থেকে আপনার নাম্বারটা পেয়েছি তো আপনার দুধটা নাকি ভালো খাঁটি দুধ পাওয়া যায় আপনার কাছে আচ্ছা আমার না বাড়িতে আমার মেয়ের জন্মদিন উপলক্ষে জন্মদিনের তো মানে তো জানেন দুধ লাগবে প্রচুর পরিমাণ তো আমার না খাঁটি দুধের প্রয়োজন সেই জন্য আমি আপনি এমনি কেজিতে কত করে দুধ বিক্রি করেন আচ্ছা আচ্ছা ঠিক আছে আমার খাঁটি দুধ একদম এ ক্লাস দুধটাই লাগবে বাল্ক সিস্টেম হলে নিশ্চয়ই আরেকটু কম দামে পাব মানে আমার যেহেতু অনেকটা পরিমাণ আমি দুধ নেব সেহেতু একটু কম করবেন তো দুধের দামটা ও আচ্ছা দেখুন দুধটা আমার ভালো দিতে হবে কারণ পায়েসে যদি খাঁটি ঘন দুধটা না হয় তো পায়েসটা ভালো হবে না পয়সার গ্যারান্টি আমি দেবো কিন্তু আমি যেটা বলছিলাম যে যেহেতু আমি বাল্ক সিস্টেমে নেব আমাকে একটু কি কমে পাওয়া যাবে একটু তো চেষ্টা করে দেখুন হ্যাঁ এরকম করলে কিন্তু আমি খেলব না একটু বাল্ক সিস্টেমে করব তো আপনি একটু পঁয়তাল্লিশ টাকা করে ধরুন আচ্ছা আমার টোটাল কুড়ি কেজির মতন দুধ লাগবে এর পরে আমি বাড়ি থেকে শুনে নিই যদি আরও লাগে আমি ফোন করে আপনাকে জানাব হুম না না না আপনি একটু পৌঁছে দিন জানেনই তো অনুষ্ঠানের বাড়ি একদম টাইম হবে না আপনি একটু পৌঁছে দিন দরকার পড়লে আমি পেমেন্ট পেমেন্ট আপনি যদি বলেন আমি অনলাইন পেমেন্ট করে দেবো কোনো অসুবিধা নেই টাকা ক্ টাকা নিয়ে আপনাকে কোনো চিন্তা করতে হবে না ঠিক আছে দিদি

আচ্ছা আচ্ছা ঠিক আছে ক্যাশেই দেবো আপনি আমার ঠিকানাটা একটু লিখে নিন আমার ঠিকানাটা হলো আলিপুরদুয়ার জংশন যে আছে জংশন জংশন কালীবাড়িতে হ্যাঁ আচ্ছা ঠিক আছে দিদি ঠিক আছে হ্যাঁ ঠিক আছে হুম ছাড়